পশ্চিমবঙ্গ প্রাচীন শিল্প মধ্য দিয়ে লৌহ ইস্পাত শিল্প একটি অন্যতম প্রচারিত পশ্চিমবঙ্গ দুর্গাপুর বার্নপুর ও কলি লোহা ইস্পাতে প্রধান কলকারখানাগুলি গড়ে ওঠে স্বাধীনতা লাভের পরে দ্বিতীয় পঞ্চবর্ষ পরিকল্পনার মধ্য দিয়েও পশ্চিমবঙ্গে দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে দুর্গাপুর স্টিল প্ল্যান ডিএসপি নামে পরিচিত পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় পশ্চিমভাবে রাণীগঞ্জ অন্ডাল ও দিশাগড় প্রভৃতি জায়গায় প্রচুর পরিমাণে পাওয়া যায় তাছাড়াও ভারতীয় বৃহত্তম কলকারখানা মাঝামাঝি পশ্চিমবঙ্গ লৌহ ইস্পাত শিল্প কারখানা নিকটবর্তী হয়ে উঠেছে লৌহ ইস্পাত শিল্প উন্নয়ন অনেক খুবই সুন্দর্য হয়ে উঠেছে